পশ্চিমবঙ্গে প্রধান যে খেলাগুলি এবং ইভেন্টগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ক্রিকেট ফুটবল ব্যাটমিণ্টন এবং হকি বা খোখো এইসব কিন্তু এদের মধ্যে সব সবথেকে আকর্ষণীয় যে খেলাটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রিকেট যেটা ছাড়া আমাদের বাঙ্গালিদের বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কখনোই না খেতে পারে না জল খেতে পারে না কিছু অন্য কিছু কাজ করতে পারে একবার যদি এই ক্রিকেট লাভার যদি সবাই দেখতে বসে যায় তাহলে তারা ওঠার কখনো নামই নেয় না তাই সবথেকে যে আকর্ষণীয় খেলাটি হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট তারপর আছে আমাদের ফুটবল ফুটবলের মধ্যেও অনেক এমন আছে যারা ফুটবলকে খুবই পছন্দ করে এবং ফুটবল খেলাকে এত আকর্ষণীয়ভাবে দেখে যেন তাদের পুরো পুরো জীবনটাই পুরো দুনিয়াটাই যেন ফুটবল সব থেকে আমাদের পৃথিবীতে যেটা আসে সেটা হচ্ছে টেবিল টেনিস বা এইসব আমাদের খুবই কম চলিত কারণ এখানে আমদের অত এইসব চলে না যেহেতু আমরা সবাই এখানে বেশীরভাগ যেটা আকর্ষণীয় করে রেখেছে মানুষজন যে সবাইকে বেশী আকর্ষণ করে রেখেছে সেটা হচ্ছে ক্রিকেট কিংবা ফুটবল সবথেকে বেশী আকর্ষণ যেটা করে সেটা হচ্ছে ফুটবল ফুটবলেও এবং ক্রিকেটেও যেখানে এমন এমন মানে এমন কোনো দেশ নেই যেখান থেকে এমন কোনো শহর নেই বা এমন কোনো দেশ নেই যেখান থেকে কোনো মানুষ আসে না এই সব খেলা দেখতে আমাদের এই কলকাতায় আইপিএল চলল যেখানে অনেক ধরনের অনেক দেশ থেকে মানুষ এসে সেখানে এসে খেলা দেখেছে এবং খুবই আনন্দিতভাবে তারা এই খেলাটিকে উপভোগ করেছেন এবং তারা খুবই সুন্দরভাবে নিজেদের পরিবারের সাথে এবং নিজেদের ফ্যামিলির সাথে কিংবা নিজেদের বন্ধুর সাথে তারা এই খেলাটি উপভোগ করেছেন এবং আনন্দিত হয়েছেন ক্রিকেটের মধ্যে সবথেকে যে ভালো খেলোয়ার হচ্ছে সেটা হচ্ছে এমএস ধোনি যাকে আমরা মহেন্দ্র সিং ধোনি বলে চিনি এবং ভিরাট কোহলি এবং বাকি আরও অনেকজনই আছে যাদের নাম এখন হয়তো আমার মনে পড়ছে না কারণ আমি অতটা ক্রিকেট দেখতে পছন্দ করি না ফুটবলের একটু দেখি একটু বেশী আছে আমার আগ্রহ তাই ক্রিকেটের দিক থেকে একটু কমই জানি যদিও ক্রিকেটে অনেকেই আছে যারা খুবই ভালো খেলে এসছে যেমন আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি এখন তো খেলা ছেড়ে দিয়েছেন বলতে গেলে তিনি এখন শুধু কাউকে একটু একটু শেখান বা কিছু করেন কিন্তু যদিও আমরা খেলোয়াড় হিসেবে তাকে অনেকদিনই চিনে এসেছি তাই তার নামও এখন এখানে আসছে ক্রিকেট ভালোবাসা হিসেবে কারণ তিনি একমাত্র যিনি এতগুলো ম্যাচ খেলেছেন এবং এতদিন ধরে এই ক্রিকেটকে নিজের সঙ্গে নিজের জীবনে রেখেছেন যদিও আমরা তাকে এখন খেলাতে দেখতে পাই না যদিও আমরা এখন এখন থেকে দুহাজার তেইশ সাল থেকে এমএস ধোনিকে আর খেলায় দেখতে পাব না কারণ সে খেলার থেকে রিটায়ার নিয়ে নিয়েছে এবং আমাদের ক্যাপ্টেন যে হয়েছিল সে হচ্ছে ভিরাট কোহলি এখন পরবর্তীকালে হয়তো আরো কেউ আসবে ভালো খেলোয়াড় যে ভিরাট কোহলির থেকেও ভালো খেলবে কিন্তু আমাদের এইখানে আমার যতটা মনে হয় ব্যাটমিন্টনকেও আনা উচিৎ এই পশ্চিমবঙ্গের মধ্যে কারণ ব্যাটমিন্টন টুর্নামেণ্ট যদি হয় তাহলে সব থেকে বেশী খেলা হয়তো সেখানে উপস্থিত থাকবে কিংবা আমাদের এখানে কাবাডি আছে খোখো আছে বাস্কেটবল আছে অনেককিছুই খেলা এখানে আমাদের এখন পশ্চিমবঙ্গে উঠে এসেছে আমাদের খেলোয়াড়দের মধ্যে যারা অনেকেই নিজেদের পুরো খেলাটাকেই নিজেদের পুরো জীবন বলে মনে করে এবং তারা পুরো নিজেদের জীবনটাকে এই খেলায় উৎসর্গ করে দেয় অনেকেই এমন আছে যারা খেলাকে এতটাই ভালোবাসে যে তাদের পরিবারের মধ্যে সবাইকে ছেড়ে দিয়েও নিজেরা খেলতে আসে নিজেদের মাঠে নিজেদের জন্য নয় নিজেদের পশ্চিমবঙ্গের মানুষদের জন্য তারা এই খেলাটি খেলে যাতে তারা পশ্চিমবঙ্গের মানুষের উপর একটা আকৃষ্টভাবে নিজেদের নিজেদের এই উঁচু পর্যায়ে আনতে পারে এবং তাদের কাছে একটা বাঙালি সেলিব্রিটি হয়ে যেন এই লাইফটা জীবনযাপন করতে পারে অনেক মানুষ আছে যারা এই ক্রিকেটকে এতটাই বেশী এতটাই বেশী একটু গভীরতা দিয়ে থাকে যারা যদি একবার যদি ম্যাচ শুরু হয়ে যায় ক্রিকেটের তবে তারা কখনো না খাবার খায় আর নাহি তারা কখনো জল পান করে তারা যতক্ষণ না ম্যাচ জিতছে ততক্ষণ ক্রিকেটের দিকে পুরো নজর টিকিয়ে রাখবে একবারও তারা পলক অবধি নিচে নামায় না কারণ তারা এতটাই মগ্ন হয়ে যায় এই গেমের উপর যাতে মানে সবকিছু তারা ভুলে থাকে এমন এক পর্যায়ে তারা চলে আসে তাই আমার মতে সবথেকে বেশী আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে ক্রিকেট ফুটবলটাও আছে কিন্তু ক্রিকেটের মতো অতটাও নেই ব্যাটমিনটনও আছে বাট ক্রিকেটের মতো অতটা নেই তাই পশ্চিমবঙ্গে যে প্রধান ক্রীড়াদল বা ইভেন্টগুলি হচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বেশী যেটা গুরুত্বপূর্ণই যেটা সবথেকে বেশী আকর্ষণীয় সেটা হচ্ছে ক্রিকেট